মাছধরাকে পেশা হিসাবে ব্যবহার করাই যেতে পারে এবং তাতে লাভও আছে সরকারের সরকার করতে পারে কী যে সরকার চারা মাছের চারা মাছের ডিম এগুলো সুলভ মূল্যে সহায় সয় সরবরাহ করতে পারে এবং ট্রেনিং দিতে পারে সাধারণ যুবকদের যারা মাছ চাষ করে অর্থনীতি নিজের সমৃদ্ধ করতে পারে